হ্যাঁ আমি দশ থেকে দশ লক্ষর মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারবো প্রথমটি হচ্ছে তিরিশ দ্বিতীয়টি হচ্ছে পাঁচশো তৃতীয়টি হচ্ছে দশ হাজার চতুর্থটি হচ্ছে পনেরো হাজার এবং পঞ্চম নম্বরটাই হচ্ছে তেইশ হাজার ঠিক আছে